হ্যাঁ স্যার ভালো আছেন হ্যাঁ ভালো আছি বলছি যে হ্যাঁ আমি সম্রাট আপনার স্কুলেই তো আগে পড়তাম তো এখন তো গ্র্যাজুয়েশন কমপ্লিট করে নিয়েছি তো হ্যাঁ তো এখন গ্র্যাজুয়েশন করে টিউশান ফিউশান পড়াচ্ছি এবার কী করব কী করব হ্যাঁ দিচ্ছি পড়ছিও টিউশন কোচিঙে হ্যাঁ হ্যাঁ কোচিঙ নিয়েছি বর্ধমানে একটা কোচিঙ নিয়েছি আর হ্যাঁ হ্যাঁ ওখানে হ্যাঁ হ্যাঁ রাইসেই আর এখন আর এখন ওই ড্রয়িং শেখাচ্ছি এবার হুম হ্যাঁ আমি এক হুম হ্যাঁ হ্যাঁ এবার এখন হ্যাঁ সে তো বটেই এবার এখন কোচিঙ নিয়েছি এবার কোচিঙে পড়ছি কম্বাইন্ড কোচিঙ নিয়েছি দিয়ে এখন বুঝতে পারছি না হ্যাঁ এবার আমি এখন সেই জন্যই আপনাকে ফোন করলাম যে কীভাবে কী করব না করব বুঝতে পারছি না সেইজন্যই

হ্যাঁ হ্যাঁ হ্যাঁ তার জন্য একটু হয়তো অন্য ভালো একটা জায়গায় হয়তো ভর্তি হতে হবে সেটাই ভাবছি এখন কিন্তু মুশকিল হচ্ছে কল্যাণীতে একটা দেখেছি আর্ট কলেজে এবার ওখানে অনেকটা দূরের রাস্তা বলে হয়তো প্রবলেম হবে এটাই সমস্যা তারপর বাড়িরও একটু প্রবলেম আছে সেজন্যই মুশকিলে পড়ে যাচ্ছি বর্ধমানে তো যাইনি এবার এখানে হয়তো টাকাপয়সা হয়তো বেশি একটু

হ্যাঁ আচ্ছা

আচ্ছা আচ্ছা হ্যাঁ আরেকটা ওই গ্রাফিক্স ডিজাইন করব ভাবছিলাম হ্যাঁ হ্যাঁ হ্যাঁ এর হ্যাঁ হ্যাঁ

আচ্ছা হ্যাঁ হ্যাঁ তো সেই জন্যই আপনাকে আচ্ছা সেই জন্যই বলছি যে এখন আর এমনি কম্বাইন্ডে কোচিঙে পড়ছি পরীক্ষাগুলো দেওয়ার জন্যে একটু প্রস্তুত হচ্ছি মানে ম্যাথ ফ্যাথ কম্বাইন্ড কোচিঙ নিয়েছি চাকরির পরীক্ষাগুলো দেওয়ার জন্য হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আর এখন এমনি পার্ট টাইম পার্ট টাইমও কিছু মানে কাজ খুঁজছি যেহেতু বাড়ির অবস্থা ঠিকঠাক নেই তাই একটু আর এমনি টিউশন পড়াই হ্যাঁ সেই হ্যাঁ হ্যাঁ হ্যাঁ সেই জন্যেই আমি সেই জন্যেই ভাবলাম যে স্যারকে একবার জিজ্ঞাসা করি বা স্যারকে বলি হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা আচ্ছা স্যার ঠিক আছে ঠিক আছে আচ্ছা আচ্ছা স্যার ঠিক আছে ঠিক আছে